তেইশ দুই দুহাজার তেইশ সাতাশ চার দুহাজার তেইশ পঁচিশ দুই দুহাজার তেইশ চার বারো দুহাজার বাইশ এক তিন দুহাজার তেইশ